খেলাধুলা হল আমাদের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ তো খেলাধুলা এবং শরীরচর্চা ছাড়া আমরা সেরকম ভাবে বাঁসতে পারি না তো খেলার কথা বলতে গেলে আমাদের বিভিন্ন রকম খেলাধুলা আছে ফুটবল হকি ক্রিকেট ভলিবল তো এই সমস্ত খেলাগুলোয় অংশগোহণ করলে যেমন আমাদের মনসংযোগ বাড়ে তেমন বিভিন্ন আমাদের শরীরচর্চা ঘটে ব্যায়াম ঘটে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর সঞ্চালন ঘটে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি গীতা পাঠের থেকে যদি ফুটবল মাঠে যাওয়া যায় তাহলে অনেক উপকার হয় তো সেই কথাকে মাথায় রেখে আমাদের যদি সেই শিশুদের কতা বলি যারা নিয়মিতভাবে বিদ্যালয় যাচ্ছে পড়াশোনা করছে নিয়মিতভাবে তো তাদের কিন্তু শুধু একটানা দীর্ঘক্ষণ এই যে বই পড়া এটা কিন্তু তাদের শরীর বা মনের পক্ষে সঠিক নয় তাতে তাদের মানসিক ক্লান্তি এবং শারীরিক ক্লান্তি চলে আসতে পারে তাই তারা যদি কিছুটা সময় বের করে শরীর চর্চা করে মাঠে যায় দৌড়ায় তারা তাদের শারীরিক যেমন সমৃদ্ধি ঘটবে তারা নতুন করে সো আবার এনার্জি পাবে এবং তারা মনসংযোগ বাড়াবে এবং পড়াশুনায় তারা বেশি করে অংশগোহণ করতে পারবে আর যারা আমরা নিয়মিতভাবে বিবিন্ন কর্মে যুক্ত হয়ে পড়েছি সাংসারিক কাজে তারাও যদি কিছুটা সময় বের করে শরীর চর্চা করি খেলাধুলা করি মাঠে যাই দৌড়াই একটু ফুটবল খেলি একটু হা জোরে জোরে হাঁটি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার আসে শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে বিশেষ করে যদি আমরা খুব ভোরবেলার দিকে বা খুব সকালে যদি আমরা রাস্তায় বা মাঠে খোলা মাঠে খোলা আকাশের নিচে যদি আমরা হাঁটতে পারি তাহলে আমরা যে প্রাকৃতিক সৌন্দয্য দেখতে পাই তাতে আমাদের শারীরিক চর্চার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক দিক থেকে অনেক সমৃদ্ধি ঘটে যাতে করে আমরা আরো অনেক সুস্থভাবে জীবন যাপন করতে পারবো